আপনি কি রাহুলের বাবা বলছেন আমি রাহুলের স্কুলের শিক্ষক মশাই বলছি হ্যাঁ আপনার ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছে তো ও ও একটু হালকা করে মাথাটা ঘুরে গিয়েছিল তো এখন বাইরে গরমে বুঝতেই পারছেন তো সেহেতু বাচ্চাদের একটু সমস্যা হয়েছে তো আমরা প্রাথমিকভাবে যতটা চিকিৎসা করার করেছি তো আপনি আসুন আপনি বাচ্চাকে নিয়ে যেতে পারেন হ্যাঁ হঠাৎ করেই পড়েছে আপনার ও কি সকালবেলা কিছু খেয়েছিল কি আচ্ছা হয়তো গরমের জন্য এটা হয়েছে তো চিন্তা করার কোনো বিষয় নেই ও এখন সুস্থ আছে হ্যাঁ আমাদের স্কুলে প্রাথমিকভাবে যতটা চিকিৎসা করার দরকার প্রয়োজন সেটুকু আছে মোটামুটি সেটা করানো হয়েছে তো আপনারা এনে পার্সোনালভাবে ডাক্তার দেখাতে পারেন আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই আমরা রাহুলকে দেখছি রাহুলকে আমরা যত্ন করছি আহ্বান করছি কোনো অসুবিধা নেই আমরা ডাক্তারের নিয়ে যাচ্ছি তাহলে আমাদের পাশেই ডাক্তার আছে সেখানে নিয়ে যাচ্ছি অসুবিধা নেই আপনি চিন্তা করবেন না চলে আসবেন কোনো অসুবিধা নেই আপনি ওকে সময় মতন নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমি না না কোনো অসুবিধা নেই আমি আপনাদের বাড়িতে ফোন করে দেবো তাহলে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই আসুন ঠিক আছে